জলপাইগুড়িতে জেলা জুড়ে বিভিন্ন জনজাতি থাকার কারণে বিভিন্ন রকমের সাংস্কৃতিক উৎসব এবং অনুষ্ঠানগুলি হয়ে থাকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম ধর্মীয় এবং আঞ্চলিক উৎসব রয়েছে এবং আন্তর্জাতিক উৎসবও ইদানীং শুরু হয়েছে এই উৎসবগুলির পেছনের সর্বপ্রথমের মূল কারণই হলো সমগ্র এলাকার মানুষকে এক করা আত্মীয়তা গড়ে তোলা ধর্মীয় উৎসব বলতে সর্বপ্রথম যে উৎসবের কথা না বললেই নয় তা হলো জল্পেশের ভোলে বোম বা জল্পেশের শ্রাবণী উৎসব সেই শ্রাবণী উৎসবে মূলত হিন্দু ধর্মের এটা উৎসব সেই উৎসবে আমি বহুবার গিয়েছি এবং যাই সেখানে শ্রাবণ মাসে প্রবল বর্ষাকে উপেক্ষা করে ভক্ত সমাগম হয়ে থাকে দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এবং দূরদূরান্ত থেকে সাইকেলে করে বিভিন্ন রকমের ভক্তরা বিভিন্নভাবে তারা জল্পেশে গিয়ে উপস্থিত হন পাশাপাশি এখানে আরও বিভিন্ন রকমের উৎসব রয়েছে ডুয়ার্স উৎসব বা বিভিন্ন উৎসব সব উৎসবই এখানে সাড়ম্বরভাবে পালিত হয়ে থাকে